পশু পণ্য প্রক্রিয়াকরণের বিভিন্নরকম পদ্ধতি তো অবশ্যই আছে যেটা পদ্ধতি বিভিন্নরকম বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করা উচিত কিন্তু এখানকার যেসব ব্যাপারী এরা পশুকে পণ্য হিসাবে গ্রহণ করে সেটা পরে বিক্রি করে বাজারজাত করে তার থেকে অর্থ উপার্জন করে সেক্ষেত্রে তারা শর্টকাট উপায়েই বিভিন্ন পদ্ধতিগুলো পালন করে যেমন ওদের প্রধান উদ্দেশ্য হচ্ছে পশু ছাগল বা মুরগি যাই পালন করুক না কেনো বেশি করে এই দুটোই পালন করে অর্থ উপার্জনের জন্য তার মাংস কেনাবেচা করাই তাদের মেন উদ্দেশ্য তো তারা অল্প কিছু এমন কিছু খাদ্যদ্রব্য যেটা ইয়ে করে তাদেরকে খাওয়ায় যেটাতে যার দ্বারা তারা খুব তাড়াতাড়ি বলবান বলবান বলতে তাদের মাংস বৃদ্ধি পায় এবং মাংস যতো বৃদ্ধি পাবে ততোই তাদের এ লাভ ব্যাপারটা অনেকটাই সম্ভব হবে বেশি লাভ করা সম্ভব হবে সেই জায়গাটাতেই ওরা বেশি গুরুত্ব দেয় এবং শেষ পর্যন্ত ওইটা উদ্দেশ্য নিয়েই তা এই প্রক্রিয়াকরণ পদ্ধতিটাকে পালন করে থাকে